হ্যালো হ্যাঁ বলুন আমাদের এখানে এসি এবং নন এসির ব্যবস্থা আছে আপনি কোনটা নিতে চান বলুন এখানে এসির যে ব্যবস্থাটা আছে সেইটা হচ্ছে পার ডে তিন হাজার আর নন এসি যেইটা আছে পার ডে দেড় হাজার আপনি কোনটা নিতে চান বলুন হ্যাঁ হ্যাঁ রুমের মধ্যে সমস্ত ব্যবস্থা আছে আপনি কোনটা নিতে চান এসি আচ্ছা এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে আপনি বাথরুম পেয়ে যাবেন বেড ডবল বেড পেয়ে যাবেন এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে কিচেন পেয়ে যাবেন ভালো কটা বুক করতে চান কটা রুম বুক করতে চান

আচ্ছা ঠিক আছে আমাদের সুবিধা আপনাদের সাথে আছে আপনি

দেড় হাজার টাকায় এসি হবে না ওটা নন এসি হবে ম্যাম আপনি কোনটা নিতে চান এসি এসি রুমটা কদিনের জন্য নিতে চান আচ্ছা চার দিনের জন্য এসি রুম দুটো আচ্ছা এখানে ম্যাম লাঞ্চ ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আপনি নিতে আপনি নিতে চান ওটার এক্সট্রা পেমেন্ট আছে আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম আপনাদের আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে এখানে লাঞ্চটা আপনাদের জন্য ডিসকাউন্ট আছে লাঞ্চে আপনি কি লাঞ্চ এখানেই করবেন হোটেলেই হুম এখানে আপনাদের জন্য ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে এখানে ভেজিটেরিয়ান খাবার যেটা আছে সেটার জন্য পার ডে পাঁচশো আর নন ভেজিটেরিয়ান যেটা আছে সেটার জন্য তিনশো আপনি কোনটায় ইন্টারেস্ট ম্যাম আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে ওটা কত জনের জন্য হবে আর কত কতজন মেম্বার থাকবে ছজন মেম্বার থাকবে চার দিনের জন্য তাই তো আ আচ্ছা ঠিক আছে ম্যাম আমি আপনার টোটাল কস্টটা কতো হবে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম